আজ ভারত যে সমস্ত উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে অন্যতম হলো করোনা কেননা এই দু হাজার কুড়ি সালে করোনা যখন হয়েছিলো ভারত ভারতসহ অন্যান্য দেশও অনেক বিধ্বস্ত হয়ে গিয়েছিলো কিন্তু এটা ভারতের কাছে অনেক বড়ো সমস্যার সম্মুখীন হয়েছিলো কী করে এই করোনাটাকে তারা মানে ঠিক করবে কী করে ডাক্তার পেসেন্ট এবং ওষুধের বন্দোবস্ত করা ও সব কিছু নিয়ে বলতে গেলে করোনার জন্য ভারত ভারতের কাছে এটা অনেক বড়ো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিলো